এই ব্যবসা ছাড়াও রয়েছে আমার আর অন্য ব্যবসা রয়েছে একটি রিটেল জামাকাপড়ের ব্যবসা এটি ছাড়াও আমার একটি পোল্ট্রির ব্যবসা রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইজের মুরগি প্রতিপালন করা হয় এবং সেখান থেকে কিন্তু ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আমার যে পোল্ট্রি ফার্ম রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন মাপের বিভিন্ন পরিমানের পোল্ট্রি মুরগি পাওয়া যায় এখানে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো যে অর্ডার থাকে তার ডেলিভারি কিন্তু আমরা সঠিক সময় মতো এবং ভালোভাবে দিয়ে থাকি আমার এই ব্যবসা আরো বেশি বাড়াতে চাই কারণ আমার ব্যবসাটি পুরুলিয়ার এই বুকে বেশ ভালোই জনপ্রিয় হয়েছে এবং এই ব্যবসাটি আরো যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমার আরো লাভের অংকটাই বেড়ে যাবে